আমার জন্য লেখার সবচেয়ে চ্যালেঞ্জিং দিক হল যখন কোনো লেখা বৃত্তিমূলক বা পেশাদারি সম্পর্কিত হয়ে পড়ে তখন আমার সেটি লিখতে অনেক সময় লাগে কিন্তু তাও আমি সেই বিষয় নিয়ে যতক্ষণ না কোনো উপযুক্ত শব্দ পাচ্ছি ততক্ষন সেটি লিখতে আমার একটু সময় লাগে আর রাইটার্স ব্লক বা ক্রিয়েটিভ ব্লক বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই